আমি নাচকে আত্মপ্রকাশ বা গল্প বলার একটি পদ্ধতি হিসাবে ব্যবহার করা যেতে পারে বলে মনে করি কারণ নাচ আমাদের আত্মপ্রকাশ করতেও সাহায্য করে কেননা যে কোনো নাচের কথা বলতে গেলে বলতে পারি আমি যে রবীন্দ্রনাথের কোনো নাচ রবীন্দ্রনাথের রবীন্দ্রসঙ্গীতের কোনো নাচ যেমন পৌষ তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় পৌষ পৌষমাসের পুরো যে বর্ণনা রূপ বর্ণনা সেটা আমরা ওই নাচের মাধ্যমে বুঝতে পারি কী সুন্দর যখন ওই হাতে ডালা নিয়ে গ্রাম্য বধূ সেজে নাচটা করে তখন আমাদের কাছে পুরো গ্রামবাংলার পৌষমাসের একটা চিত্র ফুটে ওঠে এছাড়াও বলি হিমের রাতে ওই গগনের দীপগুলিরে যখন কোনো নৃত্যশিল্পী আসরে উঠে পুরো আলো বন অন্ধকার পুরো আলোটা অন্ধকার করে দিয়ে যখন নৃত্য পরিবেশন করে তখন হাতে সেই প্রদীপ নিয়ে তখন সেই একটা যেন হিমের রাতের ছবি আমাদের কাছে ফুটে ওঠে আর গল্প বলার বলার একটা পদ্ধতি হিসাবে যে ব্যবহার করব সেটা তো যে কোনো গীতিনাটক দেখতে গেলে একটা পুরো গল্প আমাদের কাছে পুরো ছবির মতো ফুটে ওঠে যেমন আমি বলছি চণ্ডালিকা চণ্ডালিকা যখন পরিবেশন হয় তখন আমাদের কাছে চণ্ডালিকার পুরো গল্পটাই আমরা ওই নাচের মাধ্যমেই বুঝতে পারি